হ্যাঁ বলছিলাম যে আমার কম্পিউটারের একটু প্রবলেম চলছে তো আমি কোনো কিছু সাবমিট করতে পারছি না তো সেটা কা কাজটা কি আপনি করে দিতে পারবেন আপনি বাড়ি আসতে পারবেন তবুও আপনি অ্যামাউন্টটা কত নিতে পারেন আমার একটু হচ্ছে সাবমিট করতে প্রবলেম হচ্ছে তো এ মানে কোশ্চেন কর হুম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকে চলে আসুন আমাদের বাড়িতে আপনি চলে আসুন সকাল সকাল দশটা এগারোটার সময় বাড়িটা হচ্ছে ঠাকুর পাড় ঠাকুর পাড় বা বাজারের পাশেই একদম লাস্টের সাইডে পড়বে পুব দিকেই পড়বে আপনি এসে আমাকে ফোন করবেন আমি রাস্তায় বেরিয়ে থাকবো হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ